হ্যাঁ ম্যাম বলছি তো আমার তো সামনে পরীক্ষা তো রাজ্যের যা মানে অবস্থা চাকরি বা খুব টাফ হয়ে যাচ্ছে তা কিছু একটু সাজেশান দিতে তো ভালো হতো

হুম হুম হুম হুম হুম হুম আচ্ছা ঠিক আছে আর এইগুলো মানে কোন লাইব্রেরি থেকে কিনলে বইগুলো সঠিক বইগুলো পাবো হুম হুম

হ্যাঁ সেই সেই জন্যই তো সেই জন্যেই তো ম্যাম আপনাকে ফোন করা হ্যাঁ ম্যাম বলছি বইগুলো কিনে আপনি যদি একটু দাগিয়ে দেন তো ভালো হতো ঠিক আছে হুম হুম হুম হুম হ্যাঁ চেষ্টা তো করছি এখন কী হবে

হুম রাখ হুম